কাজের বাইরে আমার বিভিন্ন ধরণের শখ আছে তার মধ্যে প্রথম হল খেলাধুলা খেলাধুলা করতে আমাকে খুবই ভালো লাগে কাজের সময় যেটুকু আমি ফাঁকা টাইম পাই প্রায় সময়ই আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি আসলে খেলাধুলা করলে আমার শরীরও ভালো থাকে এবং মনেও একটা ফুর্তি লাগে আর এছাড়াও আমার আরো বিভিন্ন ধরণের শখ আছে যেমন ঘুরতে যেতে আমাকে ভালো লাগে আমি রোজ তাই বিকেল সকাল বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং কিছু স্পেশাল টাইমে আমি বাইরেও কোথাও ঘুরতে যাই পরিবারের সাথে আর আমার শখ বলতে আমাকে ছবি আঁকতে ভালো লাগে যে কোনো ধরণের ছবিই আমি আঁকতে পারি আর আমাকে ছবি আঁকার সাথে সাথে গল্প পড়তেও ভালো লাগে গল্পের বই প্রায় আমার বিভিন্ন ধরণের গল্পের বই পড়া হয়ে গেছে তার মধ্যে ব্যোমকেশের চরিত্র গল্প তো আমাকে খুবই ভালো লাগে এটাই